আমি আপনাদের রেস্তোরাঁ থেকে কিছু খাবার অর্ডার করতে চাই যেমন ধরুন বিরিয়ানি চার প্লেট পকোড়া চার প্লেট রাইস চার প্লেট চিলি চিকেন চার প্লেট কাটলেট পাঁচটা ও জুস পাঁচটা তো এইগুলো কি আমি আপনাদের রেস্তোরাঁ থেকে পেতে পারি যদি পেতে পারি অবশ্যই আমাকে জানান কারণ আমি এগুলো অর্ডার করতে চাই তো এর থেকেও যদি ভালো কোনও খাবার থাকে আপনি আমাকে বলুন তো আমি সেগুলো অর্ডার করতে চাই আমার বাড়িতে কিছুজন গেস্ট এসেছে তাদের আমি পরিবেশন করতে চাই কিছু ভালো ভালো খাবার তো আপনার কাছে যদি এর থেকেও ভালো ভালো কোনও খাবার থাকে তো অবশ্যই আমাকে জানান বিরিয়ানির যদি দাম কম থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো এছাড়াও আমি কিন্তু শেষে দুটো মিষ্টি নিতে চাই মিষ্টি খাওয়ানো নাকি গুরুজনরা বলে মিষ্টি খাওয়ানো নাকি খবু ভালো তো আমার যে পছন্দের পদগুলো আমি বললাম সেই পদগুলি ছাড়াও যদি আরও কিছু অ্যাড করা যেতে পারে তো আমাকে বলুন আমি কিন্তু সেই খাবারের সাথে ওগুলো অ্যাড করতে চাই যাতে আমার কোনও অসম্মানিত আমি না হই তো আপনি যদি আমাকে বলেন যে আপনাদের ওখানে সবথেকে প্রিয় খাবার কোনটি তাহলে কিন্তু আমি সেটাই সবথেকে বেশি নেবো তো আপনি আমাকে বলুন যে আপনার ওখানে সবথেকে প্রিয় খাবার কী হয় পায়েস আচ্ছা পায়েসটা যদি সবথেকে ভালো হয় আমার কিন্তু মিষ্টির জন্য পায়েসটাই শেষে অ্যাড করে দিন যাতে আমি সেই পায়েসটা নিয়ে এসে সবাইকে খাওয়াতে পারি এবং আপনাদের কত টাকা বা কত বিল হয় সেটা কিন্তু আমাকে অনলাইনে জানিয়ে দেবেন কারণ আমি পুরোটাই অনলাইনের মাধ্যমেই করে দেবো